আমাদের কৃষিতে কৃষিতে দক্ষ শ্রমিক খুঁজে বার করা খুব কষ্টদায়ক হয়ে উঠেছে এখন বর্তমান যুগে কারণ দক্ষ শ্রমিক পাওয়াই যাচ্ছে না যদিও দু চারজন মিলে একজন আমার কৃষিকাজের জন্য রাখতে বেঁধে রাখতে গেলে তাকে অগ্রিম পয়সা দিয়ে রাখতে হয় সেই অগ্রিম পয়সা দিনের পর দিন প্রায় দিয়ে দিতেই হয় হয়তো একদিন কাজ কৃষিতে কাজ করল পাঁচদিন করল না এইভাবে দক্ষ শ্রমিককে পয়সা দিয়ে বেঁধে রাখতে হয় তাই দক্ষ শ্রমিক কৃষির ক্ষেত্রে খুব অভাবজনীত আর আমরা চারদিকে সেই অভিজ্ঞতা অনুযায়ী কিছু কিছু নিজেরা চাষ করি নিজেদের অভিজ্ঞতায় কিন্তু তাতে ফসল আমাদের মার খায় সবকিছু লস হয় হ্যাঁ ফলন বাড়াতে পারিনি যেকোনো কৃষিকাজে আর এখন বর্তমানযুগে শ্রমিকের মজুরি বর্তমান মজুরি যেটা তিনশো টাকার নিচে খুব কম করে তিনশো টাকার নিচে কেউ কাজে লাগে না আর দক্ষ শ্রমিক বাঁধতে গেলেই তাকে দুবেলা খাওয়াতে হবে এবং তিনশো পঞ্চাশ টাকা রেট দিতে হবে সেইজন্য এখন বর্তমান মজুরি সাধারণত মজুরির ক্ষেত্রে তিনশো টাকা মুড়ি ভাত সব খাওয়াতে হয় এই নিয়েই আমাদের কৃষির কাজ করে কৃষিকাজ এখন খুব অভাবজনীত কোনো লাভ বলতে নেই